যেহেতু আমরা গ্রাম বাংলার মানুষ আমরা চাষ করি চাষের সাথে সাথেও ও পশুপালনও করি যেমন ধরো হাঁস মুরগী গরু ছাগল ভেড়া সবই আমরা পুষি এই যেমন ধরো আমরা গরুও পুষি গরুদের যখন জ্বর হয় তাদের আবার মাঝে মাঝে পেট ফাঁপ দেয় তারা আবার ঝিমিয়ে শুয়ে থাকে তাদেরকে আবার ডাক্তার দেখাতে হয় যেমন ধরো ডাক্তারের কাছে ফোন করে দিলাম ডাক্তার এলো এসে তাদেরকে একটু ইনজেকশন দিলো একটু ভিটামিন ওষুধ দিলো অন্য কিছু ট্যাবলেট দিলো গরুর চিকিসসার জন্য তাদের খাওয়ালে আবার সেই গরু সুস্থও হয়ে যায় তেমনই ছাগল ছাগলও ওরম অসুস্থ হয়ে পড়ে মাঝে মাঝে পাতলা পাইখানা করে আবার ভিটামিন ওষুধ খাওয়াতে হয় আবার পা ছাগলের যখন বাচ্চা হয় সেই ছাগলগুলোকে ছোট্টো বাচ্চা যখন হয় তাদেরকে সুন্দরভাবে যত্ন করে দুধ খাইয়ে তাদেরকে মানুষ করতে হয় বড়ো করতে হয় আবার মুরগি আছে মুরগিদেরকে যখন ছোটো মুরগি বাড়ি আয়নে পুষি তখন মুরগিদেরও ভ্যাকসিন করতে হয় নাকে ভ্যাকসিন দিতে হয় ডানায় ভ্যাকসিন দিতে হয় তাদেরকে আবার ওষুদ দেয় সেই ওষুদও খাওয়াতে হয় আর ওষুধ খাওয়ানোর পর আবার সেগুলো বড়ো হয়ে গেল তাদেরকে আবার আমরা একটু ট্রীট্মেন্ট করতে ভালোবাসি